হ্যাঁ ম্যাডাম বলছি তাহলে শিশু দিবসটা নিয়ে তো একটু কিছু আলোচনা করলে হতো কীভাবে কী হবে চলেই তো আসলো শিশু দিবস হ্যাঁ সেই জন্য হ্যাঁ সেই আমাদেরকেই তো ওটা মিলেমিশে করতে হবে তো বুঝতে পারছেন ছেলেদের ব্যাপার ছেলেদের একটা খুশির ব্যাপার আছে তো কী কী করলে ভালো হবে বলে মনে হয় বলুন না হ্যাঁ সে তো অবশ্যই শিশুদেরকে তো গিফট দিলে ওরা খুবই খুশি হয় তো গিফটের ব্যাপার তো একটা থাকবেই তাছাড়া শিশুদেরকে যদি ওগুলো তো পরের কথা যে অনুষ্ঠান যদি কিছু করানো যেত শিশুদের জন্য তাহলে আমার মনে হয় যে ওটা আরেকটু ভালো হতো একটা ছোটো করে যদি অনুষ্ঠান মতো করা যেত নাচ গান আবৃত্তি তো এরকম কি করা যেতে পারে হুম হুম হুম হুম হ্যাঁ গিফট দেওয়া গিফট হলে তো ছেলেরা খুব খুশি হয় আনন্দও পায় ওটা তো ঠিক আছে হলো তো অনুষ্ঠানের মধ্যে তাহলে কী কী মানে করা যেতে পারে বা সময়ে একটু একটু আর কি

আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ হ্যাঁ তাহলে ওই বাচ্চাদের যাতে মানে এই জন্য একটু ভালোভাবে একটা তাহলে ছোটোদের স্টেজের মতনও করতে হবে তো তাহলে স্যারের সাথে আমাদেরকে এইটা একটা লিখিতভাবে হেড স্যারের সাথে দিলে হবে না স্যারকে বললেই হবে সেই তাহলে স্যারকে বলি একটা মিটিং ডাকতে তো সবাই মিলে ওখানে একটা কোনো ডিসিশান নেওয়া হবে ফাইনাল করা হবে শিশু দিবস তো চলেই আসলো একটা করতে হবে হুম ঠিক ঠিক আছে ঠিক আছে